হ্যালো হ্যাঁ এটা জাইকা রেস্টুরেন্ট আমি মালবিকা বলছি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের পুরনো ক্রেতা আপনারা আমার এই কদমতলার ঠিকানা জানেন তো বরাবর আমার খাবার ডেলিভারি করেন আমার এই ঠিকানাটা আপনাদের কাছে আছে তাই যখনই অর্ডার করি এই ঠিকানায় খাবার চলে আসে আমি এখন কাজের জন্য বাকসায় আছি কিছুদিন এখানেই থাকব আমার দু প্যাকেট মটন বিরিয়ানি আর চারটি ফিশ ফ্রাই অর্ডার করেছি হ্যাঁ নতুন ঠিকানাটা হল আটের বাই এক জীবন দাস ব্যানার্জি লেন এই ঠিকানায় আমার ডিফল্ট ঠিকানা তালিকায় যোগ করুন কারণ এই সময় আমার খাবার অর্ডার করলে যেন এই নতুন ঠিকানায় আসে এবং যেন খাবারগুলো ঠিক সঠিক টাইমে পাই হ্যাঁ হ্যাঁ কী বলছেন নতুন ঠিকানা যোগ করছেন অনেক ধন্যবাদ